কে বলছেন হ্যাঁ বলুন

হোমিওপাথি ডাক্তারখানা বলেছিলাম আপনাকে যে হ্যাঁ নিয়ে যাবো আপনাকে তা ও ওইখানে ওষুধের ডাক্তারখানাটা খুবই ওনার নাম হচ্ছে গো গোস্বামী অরুপ গোস্বামী উনি খুবই ভালো ওষুধ দেয় তালে কিন্তু আপনাকে মানে অনেক কিছু নিয়ম মানতে হবে হোমিওপ্যাথি খেলে তো অনেক কিছু নিয়ম মানতে হয় ওই নিয়মগুলিও মানতে হবে আর উনি খুব ভালো দেখায় আমারও পায়ের যন্তণা ছিলো আমি দেখিয়েছি কমে গেছে তাহলে আপনি আমার বাড়িতে আসুন কবে আসবেন ঠিক আছে আমি তো এখন এখানে আছি এই বাড়িতে আছি তা আপনি আসবেন আসলে আপনাকে আমি নিয়ে যাবো হোমিওপ্যাথি ডাক্তারখানায় হ্যাঁ আপনি যে আপনি আসবেন যেদিনকে আমাকে বলুন আমি সেদিনকেই আপনাকে নিয়ে যাবো